আমার কাছে যে দ্বিতীয় পণ্যটি রয়েছে সেটি হচ্ছে একটি প্যান্ট এই প্যান্টটি আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই প্যান্টটি মোটেও ভালো হয় নি আমি যথেষ্ট বেশি টাকা দিয়ে এই প্যান্টটা কিনেছিলাম ভেবেছিলাম হয়তো প্যান্টটা ভালো হবে কিন্তু প্যান্টের কাপড়ের কোয়ালিটি একেবারেই ভালো ছিলো না কাপড়ের কোয়ালিটি এতোটাই বাজে ছিলো যে কিছু দিন পরার পরেই প্যান্টটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিলো এবং তাছাড়া আমি যতোবারই প্যান্টটা ধুতে গিয়েছিলাম ততবারই রঙ উঠেছে এবং রঙ উঠতে উঠতে প্যান্টের কালারটা একেবারেই প্রায় সাদা হয়ে গিয়েছিলো এবং প্যান্টটা পরেও কোনো রকমভাবে আরাম প্রয়ো ছিলো না প্যান্টটা পরলে সব সময় অস্বস্তি ভাব মনে হতো এবং প্যান্টের কাপড়টা এতোটাই বাজে ছিলো যে বলা যাবে না এই বাজে কোয়ালিটির কাপড়টা আমি যথেষ্ট বেশি টাকা দিয়ে কেনার ফলে ঠকে গিয়েছিলাম আশা করছি দ্বিতীয়বার এই ভুলটা আমি করবো না এই প্যান্টটা কিনে আমি এতোটাই বড়ো ঠকেছি জীবনে এর আগে কোনো দিন এভাবে ঠকি নি প্যান্টের কাপড় তো ভালোই ছিলো না তার ওপর অতিরিক্ত দাম ধোয়ার ফরে প্যান্টটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে এবং এই কাপড়টি এখন আমাদের ঘর মোছার কাজে ব্যবহৃত করে থাকি